আমার সেলাইগুলির মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং সেলাই হল আমার মেয়ের ভরতনাট্যম আমার মেয়েকে ভরতনাট্যম শিখিয়েছি আর নাচের একটা পোশাক সবচেয়ে ওইটাই আমার কাছে চ্যালেঞ্জিং ছিল সেই পোশাকটা বানানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পেরে উঠিনি যাই হোক আমি পরে ভালো করে ওটাকে শিখে তারপরে ওটা কাপড় বড় একটা কাপড় থেকে সেই কাপড়টা কেটে পাট পাট করে সে নাচের পোশাকটা আমাকে তৈরি করতে হয়েছে এই পর্যন্ত আমি অনেক অনেক রকমের সেলাই করেছি কিন্তু তার মধ্যে এই নাচের যে ড্রেসটা এই ড্রেসটা বানাতে আমার অনেক সময় লেগে গিয়েছে এই নাচের এই পোশাকটা বানাতে আমার প্রায় পনেরো দিন লেগে গিয়েছে এই পোশাকটা আমার কাছে ছিল আমার মেয়েকে বানিয়ে দেব অনেক দিনের স্বপ্ন যে আমার মেয়েকে একটা নাচের জন্য আমি একটা পোশাক বানিয়ে দেব সেটিই ছিল আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং অনেক দিনের ইচ্ছে ছিল আমার মেয়ে পোশাকটা পরে সুন্দর একটা নাচের রেকর্ডিং করবে কিন্তু এতদিন হয়ে ওঠেনি অনেক চেষ্টা অনেককে বলেছি যে আমার মেয়েকে একটা নাচের পোশাক বানিয়ে দাও কিন্তু কেউ সে রকম করেও সাহস করে উঠতে পারেনি যে না ওটা আমরা পারব না যাই হোক আমার মেয়ের জন্য সেই কাজটা আমিই করে দিয়েছি আমার এটা থেকে খুব মানে ভালো লাগছে আর কি যে না আমি একটা মনের মতো একটা কাজ করতে পেরেছি